জীবনে সবচেয়ে ভালো কাজ হিসাবে আমি মনে করি পড়াশোনা করে এগিয়ে যাওয়াটা যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করার পর পড়াশোনা বন্ধ করে দেয় তাদের থেকে যারা মোটামোটি পড়াশোনাটা এগিয়ে নিয়ে যায় তারা সব সময়ের জন্য ভালো কাজ করে আর আমি এই জন্য গর্বিত